স্বনির্ভর গোষ্ঠীর সম্পর্কে আমার যেটুকু ধারণা আছে যেমন দশ জন একটা জায়গায় গ্রুপ করা হলো সেখানে একটা দশ জনে মিলে টাকা পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক জমিয়ে ওখানে সরকার থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয় সেখানে তিন জন মেম্বার থাকে তারাই ওই এটা করে করার পরে সেখান থেকে কিছু দিন টাকা জমানোর পর একটা লোন আসে লোন আসার পর সেই লোনটা অনেকে ব্যবসার ক্ষেত্রে লাগায় অনেক মহিলা তোলে তুলে সেই লোনটা ব্যবসার ক্ষেত্রে লাগায় লাগানোর পর সেটা অনেকেরই উপকার হয় মহিলাদের কারণ এককালীন একটু টাকা পেলে তারা যদি যেমন কা কোনো ব্যবসা বলতে গেলে যেমন কোনো জামা কাপড়ের ব্যবসা করলো বা কেউ কসমেটিকসের ব্যবসা করলো তো সেই জন্য অনেক এর জন্য আমি মনে করি স্বনির্ভর গোষ্ঠীটা খুব ভালোই খারাপ না আর মহিলাদের কর্মসংস্থানের জন্য যা যা সুযোগ বলতে গেলে ধরুন ওইটা যে টাকাটার অ্যামাউন্টটা সরকার থেকে একটা পাঠায় সেটা খুব কম পয়সার ইন্টারেস্ট নেয় ওরা ওয়ান পারসেন্ট ইন্টারেস্ট নেয় নিয়ে সেটা শোধ করারও একটা ব্যবস্থাটাও খুব ভালোভাবে করে মাসে মাসে একটা সুদের ব্যাপার থাকে যেটা তোমার প্রতিদিন বা প্রতি সপ্তাহে দিতে লাগে না সেটা মাসেই দিতে লাগে তাতে তা অনেক মহিলাদের অনেক সুবিধাই হয় কারণ তারা ব্যবসাটা এক মাসে দাঁড়াতেও পারলো সেই টাকাটা শোধও করতে পারলো আমার মনে হয় এই স্বনির্ভর গোষ্ঠীটা খুব ভালোই খারাপ না